হ বলি হ্যালো আপনি তো রঞ্জিত ঘোষ কথা বলছেন না ও বলি এই আপনার তো মা ইলেকট্রনিক্সের দোকান না কি ও মানে কি বলবো এমনি কোনো সাব মার্শেবল পাওয়া যাবে আপনার কাছে ও ও মানে এমনি ওয়াটার পাম্প কিছু আছে ছোটো ও জল খাওয়ার জন্য বাড়িতে জল খাওয়ার জন্য কত নিলে খুব ভালো হয় বলুন তো একটু ও ওটা কি ভালো ভালো হবে না কি বাড়িতে ও দাদা কীরকম কীরকম দামের মধ্যে আসবে ও মাল ভালো হবে তো না ও হুম ঠিক আছে তাহলে দাদা আমি যাচ্ছি নাকি বুঝলেন হুম হুম হুম ঠিক আ